আমি আসলে জলপাইগুড়ির মানুষ হলেও আমি ছোটোর থেকেই বাইরে বাইরে মানুষ হয়েছি সেক্ষেত্রে আমি না আশেপাশের কী শপিং সেন্টার রয়েছে বা বাজার রয়েছে সেটা আমি জানি না কারণ আমি রোজ রোজ বাজারে যাই না এবং আমাকে বাজার যেতে হয়ই না বলতে গেলে বাড়ির লোকেরা যেহেতু বাজারে যায় সেহেতু আমার না এই বাজার সম্বন্ধে কোনো ধারণা নেই আমাকে মাপ করবেন ধন্যবাদ